হ্যাঁ আমি এমন একজনকেই জানি যে খেলাধূলাকে তার জীবনের পেশা হিসাবে নিয়েছে আমারই ছোটবেলাকার বন্ধু সৌরভ সিনহা ও ছোটবেলা থেকেই খুব ভালো খেলাধূলা করত এখন ও জেলার হয়ে খেলে এখন কলকাতাতে খেলে খেলাধূলাকে সে পেশা হিসেবে নিয়েছে খেলার থেকেই সে এ রেলে চাকরিও পেয়েছে শুনেছি তো সে চাকরি করলেও সে খেলাকে কিন্তু সে ছাড়েনি খেলার পাশাপাশি সে চাকরিটাকে বজায় রেখেছে আর খেলা যেখানেই যখন খেলার জন্য তাকে যেতে হয় সে চাকরিতে ছুটি নিয়ে সে খেলতে যায় এমনকি আবার অবসর সময়ে যখন তার সময় সে পায় সে অন্যদেরকে কোচের কাজটাও করে অন্যদেরকে খেলা শেখায় তার জীবনে খেলাটাই সবথেকে বেশি গুরুত্ব সব সংসারে সবাইকে যে সময় দেয় না এমন নয় কিন্তু তার কাছে খেলাটাই সব কিছু আমি দেখেছি ও ছোটর থেকেই খেলাটাই ওর ধ্যান জ্ঞান পড়াশোনাতে অত বেশি নেশা ওর ছিল না যাই হোক আজকে ও খেলাধূলাকে নিয়ে এগিয়ে গিয়েছে খেলার জন্য চাকরি পেয়েছে আর ছাত্ররা স্কুলে তো অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করে আমাদের সমস্ত স্কুলেই খেলাধূলার জন্য একটা আলাদা করে ক্লাস আছে যে ক্লাসে ছাত্ররা শুধু খেলাধূলা করে খেলাধুলার উপরে তাদের বার্ষিক পরীক্ষাও হয় তাতে মানে পাশ নাম্বার এসবেরও ব্যাপার আছে তো খেলাধুলারা অবশ্যই ছছাত্ররা খেলাধুলায় অংশগ্রহণ করে